সুব্রত বাবু বলছেন তো নাকি আমি আপনাদের স্কুলের আপনার জলপাইগুড়ি স্কুলের ছাত্র সৌগতর বাবা বলছি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে বুঝতে তো পারছে তো স্যার ব্যবসালির কাজ তো এ এ বছর ব্যবসায় প্রচুর মানে লস হয়েছে আর কি যেহেতু মিটিং টিটিংয়ের জন্য ওর মিটিংয়ে আসা হয়নি বলছি যে আপনাদের আপনার স্কুলের যে স্পোর্টসটা করাচ্ছেন ওই ওই স্পোর্টসে হুম আমি শুনলাম যে আমার ছেলে নাকি পড়ে গেছে পড়ে হাত পা ছিলে গেছে ও এখন ও এখন কেমন আছে হ্যাঁ আমাকে ওরই একটা বন্ধু ফোন করেছিল যে হয়ে গেছে বলছে খুব একটা হয়নি তবুও আপনাকে ফোনটা করে কনফার্ম কনফার্ম হবো আর কি যে গুরুতর চোট নাকি জানায়নি ওখান থেকে নিয়ে চলে আসতাম আর কি নিয়ে আসা যাবে না এখন হুম হুঁ হুম হুম হুম ব্যাপারটা কী বলতে আমরা ঘরে তো তিন জন থাকি না ওটা হচ্ছে অসুবিধা ওর কিছু হয়ে গেলে সেটা অসুবিধা না হলে তেমন কিছু নয় ওই বাচ্চা ছেলে তো এই একটা বড় রোগ থেকে উঠে এল আর কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি ফোন করে দেবেন